হ্যাঁ বলো

এখানে তো বিভিন্ন রকম পশু পাখি থাকে যেমন বাঘ থেকে শুরু করে ময়ূর মানে বিভিন্ন রকম পশু পাখি সবই তো আছে চিড়িয়াখানা মানে সব কিছু থাকবে হুম যেমন বাঘকে পরিচর্যা করা হয় তাইকে তার প্রিয় খাবার খাদ্য তাকে দিয়ে তাকে খুশি রাখার জন্য যেমন মাংস তাকে তো দেওয়া হয় দুবেলা সে সেটা পেয়ে খুশিতে আনন্দে হুম খাবে যেমন ময়ূরকে ওরকম মানে যে যেমন খাবার খায় তাকে সেগুলো দিলে সে খুশিতে আনন্দ হয়ে ময়ূরকে খেতে দিলে ময়ূর নৃত্য করে যেটা ইয়ে আনন্দে থাকে এইরকম প্রত্যেকটা পশু পাখি আর কাকদের হুম হুম বাক এসে মানে নির্দিষ্ট একটা জায়গায় থাকার ব্যবস্থা তো করে দেওয়াই আছে সে সেখানে গিয়ে থাকে ও হ্যাঁ ও হ্যাঁ ওরা বেরোতে পারবে না সেভাবে রাখার হ্যাঁ মানুষের কোনো ক্ষতি করতে পারবে না এরকম ওগুলো বাইরে থেকে দেওয়া হয় যেহেতু যখন খোলা হয় খোলে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব রেখেই তাকে দেওয়া হয় হুম খুলে রাখে না দিলে সেই খাঁচার মধ্যে খাবে কী করে না